আমি পুরোনো নিয়ম অনুযায়ী কাগজ কলমে লেখা পছন্দ করিনা কারণ আগে যেমন কাগজ কলমে লেখা হতো এখন তার বদলে সব ল্যাপটপ ফোন মোবাইলেই যেকোনো কিছু পাঠানোর থাকলে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো থেকেই পাঠানো হয় এখনকার দিনে এই কয়েক বছর হলো যে চিঠি লেখার পরিবর্তনে শুধু ফোনে মেসেজ হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোতেই লেখা পাঠানোর ব্যবস্থা হয়েছে এখন আর সেরকম চিঠি লেখার ব্যবস্থা প্রায় নেই বললেই চলে